আমি সাধারণত বই কিনি বলতে ফ্লিপকার্ট থেকে বই কিনি এছাড়া আমাদের চন্দ্রকোনাতে ছাত্র পুস্তকালয় বলে একটি দোকান রয়েছে বইয়ের দোকান ওইখান থেকে বই কিনি আর খুব যদি বেশী বইয়ের প্রয়োজন হয় আমি পড়াশোনাতে একটু বেশী আগ্রহী তো ওই জন্য কলকাতা স আমাদের যে সল্টলেক আছে সল্টলেক কলেজ স্ট্রিট আছে ওইখানে গিয়ে আমি বই কিনে নিয়ে আসি আর যে সস্তা বই সেকেন্ড হ্যান্ড বই বলে চন্দ্রকোনাতে সেকেন্ড হ্যান্ড বই খুব পাওয়া যায় না সে সেই জন্য আমাদেরকে যেতে হয় কোলকাতার ওই কলেজ স্ট্রিটে যেতে হয় বা কোনো কোনো ক্ষেত্রে যদি মেলে সেদিন মেদিনীপুর থেকে আমরা পুরনো সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান আছে সেখান থেকে সেকেন্ড হ্যান্ডে বই কিনে থাকি